আমি প্রথম পুরানো দিনে কাগজ কলমে লেখা অভ্যস্ত এবং এখনো কাগজ কলমে লিখতে পছন্দ করি তো বর্তমান সময়ে ল্যাপটপ মোবাইল টাইপ হচ্ছে

সমায়ের সাশ্রয় হচ্ছে যার জন্যে পরিবর্তন ঘটেছে লেখা এবং কাগজে লেখাটা যে সময় লাগে সেই সময়টা অনেকটা কম লাগে যার জন্যে সাম্প্রতিক বছরগুলিতে লেখার পরিবর্তন থেকে ল্যাপটপ বা ফোনে সবাই ব্যবহার করছে ল্যাপটপ বা ফোনে অনেকটা সুবিধা সময়ের ব্যবধান সেই জন্য বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা কচ্ছি